বলছি দাদা আমাদের বাস এখন এখানে থামবে না ঠিক আছে আমার বাস থামবে হয়তো পনেরো কিলোমিটার পরে ঠিক আছে ঠিক আছে দেরি বেশি যেন না হয় আমি বলছি যে আপনি নামুন ঠিক আছে খান দান টয়লেট করুন ফ্রেশ হন ঠিক আছে কিন্তু পনেরো মিনিট ওইটুখানিই টাইম কারণ আমাদের এতটা ফিরে যেতে হবে ঠিক আছে আপনার দেরি দেরি বলতে তো আমাদেরই তো একটু টাইম লাগবে আমাদের সেখানে যেতে হবে আবার সেখানে রেস্ট করে আবার তো আমাদের গাড়ি নিয়ে আবার আসতে হবে না আমাদের তো শুধু এটার জন্য তো ব্যাপার নয় না দেখুন দাদা একটু একটু আপনি নামুন খান দান ঠিক আছে কিন্তু দশ পনেরো মিনিট ঠিক আছে এর বেশি হলে আর হয় আমাদের তো গাড়ি নিয়ে অনেক দূর যেতে হবে সেটাও তো দেখতে হবে আমাদের দিকটা না